হ্যালো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ ঠিক আছে মানে খালি বাচ্চারা নাকি মা পেরেন্টসরাও ও আচ্ছা ঠিক আছে মানে কবে সানডে নেক্সট সানডে কবে ডেটটা এই মানে নেক্সট সানডে তো আচ্ছা আর পিক আপ আর ড্রপ

আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলছিলাম ম্যাডাম যে প্রিভাংশীর না কিছু কিছু মেডিসিন চলে তা আপনাদের যেহেতু স্কুল টাইমের থেকেও বেশি হয়ে যাচ্ছে টাইমিংটা তো ওই মেডিসিনগুলো কী করব

আচ্ছা আচ্ছা ঠিক আছে

হ্যাঁ ওকে কবের মধ্যে দিতে হবে হুম ঠিক আছে কোনও অসুবিধা নেই ওকে ওকে ঠিক আছে আমার খালি ওই মেডিসিনটা নিয়ে একটু প্রবলেম মানে চিন্তা ছিল আর কিছু না আর বলছি যে আপনাদের ফুডিংয়ের অ্যারেঞ্জমেন্ট কোত্থেকে হবে ওইখানেই ঠিক আছে আচ্ছা আমি একটা কথা বলে দিচ্ছি তাও আপনাকে আমি জানিনা এগ ব্যগ্যেরা হবে কি না মানে বয়েলড এগ তো অনেক জায়গায় দেওয়া হয় বাচ্চাদের কে তো ইফ বয়েলড এগ থাকে আপনাদের অপশনে তাহলে আপনারা বয়েলড এগ কিন্তু প্রিভাংশী কে দেবেন না হ্যাঁ পনির দিয়ে দেবেন আর স্যালাড ফ্রুট যেগুলো থাকবে সেগুলো বাট বয়েলড এগ না

পনির পনির পনির হ্যাঁ করে নিন আর কিছু তো তেমন নেই আমি ওর ব্যাগপ্যাকের মধ্যে না সব মেডিসিনগুলো তাহলে ইয়ে করে দেব দিয়ে দেব আর আপনাকে হ্যাঁ আমি লিখেও দেব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি করে দেব হ্যাঁ হ্যাঁ আমি কাল কালকে কালকে আপনি আসবেন তো স্কুলে হ্যাঁ হ্যাঁ আমি ওকে যখন নিতে যাব কালকে তাহলে আমিই নিতে যাব পাপাকে পাঠাবনা তখনই আমি করে নেব ওইগুলো ঠিক আছে আপনার সাথে দেখা হয়ে যাবে ডিসকাশন হয়ে যাবে সামনাসামনি হ্যাঁ না ঠিক আছে ওকে